পশ্চিমবঙ্গের দর্শনীয় আকর্ষণ জায়গা হলো কলকাতায় দীঘার সমুদ্র সৈকত কলকাতায় দক্ষিণেশ্বর মন্দির আর আছে পাশে আদ্যাপীঠ মন্দির কালীঘাট তারপরে দার্জিলিং গাংটক এইসব জায়গাগুলো খুবই আর আকর্ষণীয় দার্জিলিংয়য়ে চা বাগান বিখ্যাত ওখানকার চা তো বিখ্যাত আর আমাদের কলকাতায় সমুদ্র সৈকত আছে দীঘাতে ওখানেও জায়গাটা খুবই সুন্দর দীঘায় মনোরম পরিবেশ অনেক মানুষ যায় ঘুরতে দীঘায় সমুদ্র সৈকত তো সবারই পছন্দ তা বাদে আমাদের সুন্দরবন আছে সুন্দরবনেও নির্জন জায়গা দর্শনীয় ওখানে খুবই সুন্দর আকর্ষণ জিনিস হলো রয়্যাল বেঙ্গল টাইগার অনেকে দেখতে পায় অনেকে দেখতে পায় না ওখানে সুন্দরী গরান গেওয়া গাছ আছে নদী আছে তারপরে ওখানে কুমির চড়ে শুয়ে থাকে হরিণ বনের ঘন বনে প্রাণী পশুপ্রাণী এসবগুলো দেখা যাচ্ছে আর ঘোরার কলকাতার মধ্যে আদ্যাপীঠ আছে পুজো দেওয়ার জায়গা তারাপীঠ দক্ষিণেশ্বর মন্দির এইসব জায়গাগুলো পুজো দেওয়ার জন্য খুবই আকর্ষণ আর সমুদ্র সৈকত তো আছেই দার্জিলিংয়ে চা বাগান বিখ্যাত এইসবগুলো মানে একটা আকর্ষণ আকর্ষণীয় একটা জিনিস জায়গা এগুলো দর্শন করলে সত্যিই মন ভালো হয়ে যায় কলকাতায় তো ঠাকুরের দর্শন দক্ষিণেশ্বর মন্দিরের মা কালীর দর্শন পুজো দেওয়া থেকে শুরু করে খুবই ভালো লাগে আকর্ষণীয় এগুলোই কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এগুলোই আকর্ষণীয় একটা জায়গা এগুলো দর্শন করলে একবারে মন ভালো হয়ে যায় ব্যস আমার এইটুকুই বলার ছিলো